হ্যাঁ হ্যাঁ বলুন

হ্যাঁ প্যাকেজ তো রয়েছে আপনি যদি ভাইজ্যাগ যেতে চান তাহলে আপনি ডিসেম্বর টু জানুয়ারি মান্থের মধ্যে যান কারণ এর পরে না ওখানকার ওয়েদারটা প্রচণ্ড গরম হয়ে যাবে তো আপনারা ঠিক স্যুট করবেন না মানে আপনারা ঘুরে মজাও পাবেন না শান্তি পাবেন না সেই জন্যই বলা আপনারা ডিসেম্বর টু জানুয়ারির মধ্যে প্ল্যান করুন আপনারা কত জন যাবেন আমাকে যদি সেটা বলেন ভালো হয় ছ জনের মতো তো অ্যাকচুয়ালি আমাদের এখানকার যে প্যাকেজটা হচ্ছে সেটা হচ্ছে ফোর ডে ফোর নাইট ফাইভ ডেজের এরকম একটা প্যাকেজ হয়েছে সেখানে খাও তিনবেলার খাওয়া দাওয়া প্লাস আমরা গাড়ির যে ব্যাপার রয়েছে সেটা আমরা প্রোভাইড করব সেটা নিয়ে পার রেট পড়বে আ আট হাজার করে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আমরা হোটেলে দিয়ে দেবো খাওয়া দাওয়া প্লাস গাড়ি আমরা নিজেরাই সবটা প্রোভাইড করব হ্যাঁ আমরা আমাদের গাড়ি করেই নিয়ে যাব নিয়ে গিয়ে আপনাকে সাইট করানো হবে ওখানে যে যে স্পটগুলো রয়েছে যেমন ওখানে চারটে সমুদ্র রয়েছে তারপর কৈলাস গিরি রয়েছে ওখানে মিউজিয়াম রয়েছে দুটো তো মিউজিয়ামগুলো যখন যাবেন সেগুলো তো আপনাদের পার্সোনাল টিকিট কেটে ঢুকতে হবে আমরা স্পটগুলো আপনাদের ঘুরিয়ে দেবো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

আমরা ট্রেনের টিকিট করিয়ে দেবো আপনাদের ট্রেনের টিকিট করিয়ে আপনাদের দিয়ে দেবো আপনারা ট্রেনে উঠে যাবেন হ্যাঁ ওটা আমরা নিজেরা করে আমাদের নিজেদের রান্না করার লোক আছে তাদেরকে দিয়ে রান্না করিয়ে দেবো আমরা আচ্ছা ঠিক আছে